হ্যালো হ্যাঁ বলছি হচ্ছে আপনার হচ্ছে নার্সারি আছে তো তো কী কী ফুল গাছ আছে আচ্ছা তো গাছগুলো কেমন কী হচ্ছে যত্ন করেন আপনি মানে মরে আরে যাবে না তো আচ্ছা ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি আমার হচ্ছে ডালিয়া আর চন্দমল্লিকা আর গ্যাঁদা গাছ লাগবে তো কত টাকা করে আছে গাছগুলো কত টাকা করে

আচ্ছা আর মানে ইংকা বড়ো ইংকা গাঁদা না হলেও চলবে মাঝারি হলেও চলবে আচ্ছা আর ডালিয়া বেশি বড়োরও দরকার নেই মানে ডালিয়াটা মানে কেমন মানে কালার অনেক কালারের আছে তো আচ্ছা ঠিক আছে আর হচ্ছে তাহলে কেম তাহলে আমি হচ্ছে আমার জন্য তাহলে রাখবেন আমি বিকেলের দিকে যাবো তাহলে আর কী কী আছে বলুন গোলাপের কেমন দাম আছে ও একটু কম হলে ভালো হত না মানে একটু বেশি হয়ে যাচ্ছে রেটটা আমি পাঁচটা নেব গোলাপ নিলে না নিলে বড়টাই নেব আচ্ছা ঠিক আছে আর আর কোনও সবজির কোনও গাছ নেই টমেটো বা কপি টমেটোর কেমন দাম আছে হ্যাঁ আর কপি ও আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে তাহলে গোলাপ দেবেন পাঁচটা ডালিয়া দুটো আর চন্দ্রমল্লিকা তিনটে আর গাঁদা হচ্ছে চেরি গ্যাঁদা আর হচ্ছে ইয়ে গ্যাঁদা থোবা গ্যাঁদা করে চার পাঁচটা দিয়ে দেবেন আর আর হচ্ছে টমেটো গাছ হচ্ছে তাহলে আমার জন্য চারটে রাখবেন আমি তাহলে বিকেলে যাবো এইসবগুলো নিয়ে আসবো হ্যাঁ তাহলে একটু দেখে করে দেবেন রেটটা